হ্যালো এটা কি রয়্যাল রেস্টুরেন্ট থেকে বলছেন ও আমি সাতাশ তারিখে কিছু জিনিস অর্ডার করেছিলাম যেমন বিরিয়ানি চারটি ও চাউমিন দু প্লেট তো ওই অর্ডারটির সঙ্গে আবার কিছু অর্ডার যোগ করতে বলছিলাম করা যাবে তো যাবে না তাহলে ওই অর্ডারের সঙ্গে এই অর্ডারের সঙ্গে আরও দুটো কোল্ড ড্রিঙ্ক আর দুটো জল বোতল লাগবে

কি ফোনপে করে দেবো না ডেলিভারি বয়ের হাতে দেবো ও তাহলে কবে আসব অর্ডারটা ঠান্ডাগুলো একটু যেমন ঠান্ডা থাকে টাটকা থাকে সেরকমভাবে দেবেন তাহলে কারণ বাড়ির লোক খাবে তো তাহলে ওই অর্ডারটি ভালো করে দেবেন যাতে তাড়াতাড়ি এসে যায় বিরিয়ানিগুলো টাটকা দেবেন ঠিক আছে